বিভিন্ন পোকা মাকড়ের কামড় যেমন মৌমাছির হুল নিরাময়ের জন্য গ্রামে কিছু জনপ্রিয় ঘরোয়া টোটকা ব্যবহার করা হয় যেমন সেই ক্ষত স্থানে হালকা চুন লাগিয়ে দিলে ব্যাথা অনেকটাই নিরাময় হয়